বলছিলাম দিদি আমি একটা কেস হা কেস হাতে নিয়েছিলাম তো তা টাকার অভাবে না সেটা টাকার অভাবে সেটা ই মানে আর এগোচ্ছে না হ্যাঁ এখনকার দিনে যা অন্যায়ের হার বেড়ে গিয়েছে তা আর কী বলব দিদি দেশের এই হালের জন্য তো একমাত্র কারণ হলোই টাকা অন্য একজন উকিল যে আমার প্রতিপক্ষ ছিল তাকে টাকা খাইয়ে জিতিয়ে দিয়েছে এখন কেসটা আর এন্ড হয়ে গিয়েছে তা এখন আর কী করব কিছু বুঝতে পারছি না হ্যালো দিদি ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন দরিদ্রের বিরুদ্ধে কোনো আইন নেই যত যার যত টা টাকা থাকবে সেই জিতবে হ্যাঁ